হ্যাঁ দাদা আমি আরেকজন চাষী বলছিলাম হ্যাঁ আমি কিছু দানা ফানা নেবো কীরম কী দানা ফানা আছে একটু বলবেন লাগবে তো দাদা চাষি মানুষ যেরম জায়গা আছে সেরম চাষবাস করবো কিন্তু মালটা কিরম কী হবে বা এ হবে সেরাম তো আপনি না একটু বলতে পারলামি কি করে আপনার দোকানে যাবো অনেক তো দোকানদার বলে যে আর দাদা হ্যাঁ আসুন একবার নিয়ে দেখুন না হ্যাঁ দেখলে আপনাকে ফের বারবার আসতে হবে বা এ হবে নানান রকম কথা বলে কিন্তু দানাটা কিরম হবে কিরম ভালো হবে কি কী সেসব না জানলে আমি আপনার কাছে কী করে যাই বলুন তো না না সবই ঠিক আছে তো সবই ঠিক আছে সবই বুঝতে পারছি দাদা কিন্তু ফলনটার আ দেখুন ফলনটার জন্যই তো মেন দানাটা নেই আর ফলনটার দামটা তো পশ্ন নয় ফলনটা যদি না ঠিকঠাক হলো বা ফলনটা যদি না ইয়ে হলো হ্যাঁ যদি সেই ছোটো ছোটো শসা হলো বা এ হলো নিয়ে শসা দানা নি নিলাম কিন্তু নিয়ে দেখলাম যে গাছ ঠিক মতো হলো না বা ফলন কম হচ্ছে ছোটো ফল হচ্ছে সেইগুনো তো আমার তাালে তো নিয়ে লাভ নেই হ্যাঁ